আমার এলাকায় জনবসতি এবং ডুয়ার্স এলাকা যেখানকা সংস্কৃতি ও শিল্প নিয়ে কথা হবে বিকাশে সাহায্য়কারী বিকাশ তো একজনের টুরিজমের জায়গা এই ফরেস্ট লাগোয়া যখন জনবসতি এলাকা টুরিজম বলে যদি জায়গাটাকে তৈরি করা হয় বা কোনো পাহাড়ে হোমস্টে যে কোনো কিছুই হোক না কেন খেলনার জিনিস থেকে শুরু করে এই জিনিসগুলো যদি তৈরি করা হয় অটোমেটিকলিভাবেই সেই জায়গাগুলোতেই বিকাশের একটা অর্থনৈতিক বিকাশ না সাংস্কৃতিক দিক দিয়ে ওটা ভালো অর্থনৈতিক দিয়েও ভালো এবং যে গ্রামটা রয়েছে সেই গ্রামটাও হয়তো আজকে উন্নতিশীল হয়ে এগিয়ে যাবে সেখানকার ছোট বাচ্চাগুলিও শিক্ষিত হবে মানুষকে দেখে যে এক হোমস্টে যেগুলো সৌন্দর্য দেখে গেল যে জনবসতি লোকগুলো কীভাবে বসবাস করে একটা আর্থিক দিক দিয়েও যতটা সম্ভব অতটা উপার্জন হয়ে যাবে টুরিজম বিষয়টা সব থেকে উপলব্ধি করলে সব থেকে ভালো সংস্কৃতি এই সংস্কৃতিকেও বাইরের যারা আসবে তারা দেখতে পারবে বাইরের থেকে সেগুলো দেখে হয়তো ভালো লাগবে এবং শিল্প কিছু তাদের নিত্য প্রয়োজনীয় কালচার সৃষ্টি রয়েছে তাদের জনজাতিদের মধ্যে রাভা গোষ্ঠী হোক রাজবংশী সম্প্রদায় হোক নমশূদ্র হোক তাদের এই সৃষ্টিকালটা আলাদা আলাদা থাকে সেগুলো দেখে একটা মানুষের মনোরঞ্জন সৃষ্টি হবে সেটা দেখে আর্থিক দিক দিয়েও তো উন্নত থাকবে এবং জায়গাটা ডেভেলপ হয়ে যাবে